কিছু সাধারণ রোগ যেগুলো মুরগিদের হয় সেগুলো আমাদের বাড়িতেও আছে যেটা হয় সর্দি হয় জ্বর সর্দি হয় কাশি হয় আবার ঝিমনো ব্যারাম হয় আবার কী হয় যেটা হয় পক্সও হয় যেগুলো হলে অনেক অনেক মুরগি মারা যায় তার জন্য আমরা কী করি দোকানে যাই মানে বিভিন্ন ফার্মেসিতে যাই বা ডাক ওই ডাক্তারের কাছেও যাই গিয়ে বল বলি যে মুরগির এরকম হয়েছে বা কী ওষুধ দিলে ভালো হয় ওনারা ওষুধ দেয় ক্যাপসুল দেয় এমনি ড্রপে ড্রপ ওষুধও দেয় এগুলো নিয়ে আমরা গরম ভাতের সঙ্গে মিশিয়ে কেউ খাওয়াই কেউ পানির সঙ্গে মিশিয়ে খাওয়াই আবার মাঝেমাঝে হয় যেটা ভ্যাকসিন ভ্যাকসিন দিই কখনও মাঝেমাঝে মুরগির ভ্যাকসিনও দিই এগুলো এভাবে আমরা মুরগিকে সুস্থ রাখি এবং তাদেরকে যত্নে রাখার চেষ্টা করি এবং যেখানে আমরা মুরগিটা রাখি আর কি মুরগির ঘর বলে যেটা সেটা আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যাতে কোনো রোগ ব্যাধি আমাদের মুরগির ধারে কাছে যেন না আসতে পারে এবং যেটা আছে মুরগির যে ঘর আছে সেটা ভালোভাবে দরজা টরজা দিয়ে ভালো করে আটকে দিই যাতে সাপ পোকামাকড় ইত্যাদি না ঢুকতে পারে তার জন্যও খেয়াল রাখি আর যেটা আছে হাঁস মুরগির যে খাবার টাবার আছে তার জন্য তার সঙ্গে আটা গমের আটা ইত্যাদি দিলে তাদের সুস্বাস্থ্য হয় আর কি এইটুকু